আমার শস্য পণ্য বিক্রিতে দালালরা আমাকে খুব ভালোই সাহায্য করে প্রথমে দালালরা আমার বাড়িতে আসে এসে আমার শস্যর এক অল্প কিছু অংশ কোনো প্যাকেটে করে নিয়ে যায় নিয়ে গিয়ে সেই শস্যর দানা দেখিয়ে নিয়ে আসে যে কী রকম কী দাম হবে ওই শস্যের তারপরে তারা আবার আমার বাড়িতে আসে এসে ন্যায্য দাম দিয়ে আমার কাছ থেকে সেই সমস্ত শস্য নিয়ে যায় নিয়ে বাজারে বিক্রি করে তারপরে যথারীতি আমাকে আমার শস্যের দাম আমার বাড়িতে এসে দিয়ে যায় দালালরা না থাকলে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না এইভাবে শস্য বিক্রি করা সব সময় তো বাইরে গিয়ে সমস্ত শস্য আমাদের সম্ভব হয় না অনেক সময় আবার এমন দালালও আসে যারা বলে যে একটু বা মানে অন্য জেলায় নিয়ে গিয়ে বিক্রি করলে এই শস্যটার বেশি দাম পাওয়া যাবে তখন তারা আবার আমার কাছ থেকে ওই শস্য নিয়ে বলে যে কিছু দিন সময় নেবে নিয়ে ওই শস্য বায়রে নিয়ে গিয়ে তারা বিক্রি করে এসে আমাকে টাকা দেয় এইভাবে আমাকে আমার দালালরা যথারীতি আমার সাহায্য করে চলেছে আমাকে দালাল না থাকলে আমার পক্ষে হয়তো এই শস্য চাষ করে শস্য বিক্রি করা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না খুব কম দামে হয়তো বাড়ির কাছাকাছি কাউকে আমার বিক্রি করে দিতে হতো এই জন্য আমি দালালদের কাছ থেকে খুবই উপকৃত